পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় এখন তো পুকুর ডোবা খাল বিল অনেক কিছুই আছে আমাদের শিলিগুড়িতেও তার ব্যতিক্রম নয় তা আমরা তো অনেক ছোটোবেলা থেকেই সাঁতার শিখছি শিখেছি আর শিলিগুড়িতে তো শীতকালে তো জলে নামা যায় না জল তো খুব ঠান্ডা তাই আমরা গরমকালে যতটা সম্ভব সাঁতার কাটি আর ছোটোবেলাতে তো আমরা তো পুকুরে নামলে আর উঠতেই চাইতাম না তখন আমার বাবা মা এসে রাগারাগি করতো বলতো জলকে আমি ভয় খাই না কিন্তু শীতকালে একটু প্রবলেম হয় জলে খুব ঠান্ডা আর এখন তো আমি বাবা মা হয়ে গেছি এখনও আমার ছেলেদেরকেও সাঁতার শিখিয়েছি ওরাও গরমকালে সাঁতার কাটে সাঁতার কাটতে আমাদের খুবই ভালো লাগে আর শীতকালে তো কাটা যায় না তাই জন্যে গরমকালটা এটাকে বেছে নিয়েছি গরমকালেই আমরা সাঁতার কাটি আর কি হ্যাঁ